অনলাইন থেকে একটি কুর্তি আনিয়েছিলাম সেই কুর্তিটির রং যেটা দেখিয়েছিল সেটা একদম অন্য রং এসেছে কুর্তির কাপড়টা খুবই বাজে আর যা দাম নিয়েছে তার থেকে কুর্তির গুণগত মান খুব নিম্ন মানের